আমাদের এলাকায় বসবাসকারী ব্যক্তিরা খেলাধুলো খুব ভালোভাবে উপভোগ করে কারণ খেলাধুলা মানেই আমাদের এখানে গ্রামবাসীদের একটা বিরাট একটা বিনোদনের সুযোগ তাই আমাদের গ্রামে ক্রিকেট বা ফুটবল যেকোনো ধরনের খেলাই খুব ভালোভাবে উপভোগ করে খেলা একেবারে শুরু হওয়ার আগের থেকে সবাই গিয়ে সেখানে বসে থাকে এবং খেলা চলাকালীন সেই খেলাকে খুব ভালোভাবে উপভোগ করে এর ফলে কি হয় মানুষের যতই একটা মানসিক চাপ থাকুক না কারণ সেই খেলাটা দেখার পর বা খেলাটা দেখার সময় তারা যে উপভোগ করে নিজের মনের ফুর্তিটা এর ফলে তাদের মানসিক তো উন্নতি ঘটেই এবং শারীরিক যে প্রবলেম থাকে সেগুলোও তারা তার পাশাপাশি সারিয়ে ফেলে